বাচ্চারা তাদের অবসর সময় বিনোদনের মূল সুযোগ করে নেয় যেমন স্কুল দিয়ে ফের ফেরার পর বাড়িতে তাদের অবসর সময় থাকলে বা পড়াশোনা হয়ে যাওয়ার পর অবসর সময়ে আজকালকার ডিজিটালের জগতে বহু বাচ্চাই গেম খেলে এবং গেমের জগতে তারা থাকে এবং কিছু কিছু বাচ্চা যাদের নিজস্ব ফোন নেই মানে নিজস্ব কোনো রকমের কম্পিউটার ওই জাতীয় কিছু নেই তারা টি ভিতে কার্টুন দেখে এবং খেলনা তো রয়েইছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের গ্যাজেট রিমোট কন্ট্রোল গাড়ি রিমোট কন্ট্রোল হেলিকপ্টার এই ধরনের জিনিসের মধ্যে বাচ্চারা বেশ নিজেদের অবসর সময়কে বিনোদনের সাথেই কাটাতে পারবে এবং কিছু কিছু বাচ্চা যাদের কাছে যারা আর্থিক দিক থেকে হয়তো অসফল এইগুলো পাওয়ার জন্য তারা বন্ধু এবং পরিবার পরিবারের সাথে তারা বেশি সময় সু সু মানে সমায় কাটানোর সুযোগ পায় এবং যাদের পরিবার ব্যস্ত থাকে তারা বন্ধুদের সাথে থাকে এবং বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্যে নিজেকে নিয়োগ করে নিজের অবসর সমায় বিনোদনের সাথে কার্যকলাপগুলো করে এবং এটি সত্যিই তাদের কাছে খুব সৃজনশীল হয়ে ওঠে এইভাবেই বাচ্চারা অবসর সমায় বিনোদন নেয়